ভাষা হলো এমন একটি জিনিস যা কোনো জাতি ধর্ম বা বর্ণের মানুষজনদের মুখের সৌন্দর্যতা ব্যবহার এই সবগুলি প্রকাশ পেয়ে থাকে এই ভাষার সাহায্যে বিভিন্ন জনজাতির মানুষজন বিভিন্ন কবিতা গল্প সাহিত্য ও অন্যান্য কাব্যগ্রন্থ লিখে থাকে যেমন আমাদের বাংলা ভাষায় রয়েছেন মহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন অসংখ্য কবিতা গল্প নাট্য ও অন্যান্য সবকিছু তাছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন উপন্যাস সমগ্র সুকুমার রায় তিনিও লিখেছেন কবিতা সমগ্র এই সমস্ত কারণে ভাষার ওপরে সমস্ত মানুষ গর্ব করে থাকে বাংলা ভাষায় সাহিত্যচর্চা অনেক হয়ে থাকে বিভিন্ন সাহিত্যমেলা বইমেলা এইসমস্ত ক্ষেত্রে বাংলা ভাষার যথেষ্ট ব্যবহার রয়েছে এছাড়া ভাষাই হলো একমাত্র মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম এই মনের ভাব প্রকাশ মানে না করতে পারলে কোনোভাবেই মানুষ সঠিকভাবে নিজের ভাষার প্রয়োগ করতে পারবে না তাই বাংলা ভাষাই হলো আমাদের মাতৃভাষা এই মাতৃভাষাকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক পরিচর্যা ও পরিচালনা করে আমাদেরকে নির্দিষ্টভাবে এর ব্যবহার বাড়াতে হবে এর ব্যবহার বাড়া সম্ভব শুধুমাত্র আলোচনা এবং কবিতাপাঠ গল্পপাঠ করেও নয় নিজেদেরকে এর ব্যবহার করতে হবে যেমন নিজেদেরকে নতুনভাবে কবিতা লিখতে হবে এবং অন্যান্য কাজকর্মতেও বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে